আমি প্রেসার কুকারে রান্না করতে পছন্দ করি কিন্তু খোলা অবস্থায় রান্না করাটা আমার মনে হয় ওটিই সবথেকে ভালো পদ্ধতি আর খোলা অবস্থায় রান্না করলে খাবারের স্বাদও ভালো থাকে কিন্তু প্রেসার কুকারে যদি আমরা রান্না করি সেই রান্নার স্বাদ অতটা ভালো হয় না একটা রান্নার মধ্যে একটা গ্যাস ছাড়ে যে রান্নার গ্যাসটা সবাই পছন্দ করে না সবাই যখন খাবার খায় তখন ওই গ্যাসের জন্যই তারা রান্নার খাবারগুলো খেতে পারে না কিন্তু আমরা যদি খোলা অবস্থায় রান্না করি তাহলে রান্নার মধ্যে কোনো গ্যাস বা কোনো গন্ধই থাকে না আর রান্নাগুলোর স্বাদ এত সুন্দরই হয় যে সবাই এটা খেতেও পছন্দ করে কিন্তু আমরা রান্না করার সময়ে সবসময় সহজ পদ্ধতিটাই ব্যবহার করি আর এই জন্য আমরা যে কোনো খাবার সেদ্ধ করতে গেলে যেমন কোনো আলু বা মাংস সেই সব খাবার সেদ্ধ করতে গেলে আমরা সবসময় সহজ পদ্ধতিটাই আগে ব্যবহার করব তাই আমরা এইগুলো খোলা জায়গায় সেদ্ধ না করে আমরা আগেই প্রেসার কুকার নিয়ে নিই আর প্রেসার কুকারে সেদ্ধ করে নিই কিন্তু এই সব সহজ পদ্ধতিতে প্রেসার কুকার বা এ এই সব টাইপের জিনিসে সহজ পদ্ধতিতে ব্যবহার করার ফলে আমাদের রান্নার স্বাদগুলো আমরা পাইই না আমাদের রান্নার স্বাদগুলো যেন কোথায় হারিয়ে গেছে তাই আমরা আমাদের উচিত যে খোলা অবস্থায় রান্না করা শেখা আর এই খোলা অবস্থায় রান্না করলে আমাদের হয়তো টাইম একটু বেশি লাগবে কিন্তু আমাদের রান্নার স্বাদও ভালো হয় আর আমরা সবাই খুব ভালো ভালো খাবারও খেতে পারি